রাজ্যে গ্রামাঞ্চলে উদযাপিত প্রধান ধর্মীয় উৎসবগুলি হল দিওয়ালি ঈদ ক্রিসমাস দুর্গা পুজো কালী পুজো হোলি বৈশাখী নবান্ন এছাড়াও হচ্ছে লক্ষ্মীপুজো সরস্বতী পুজো যেগুলি খুব ভালোভাবে পালন করা হয় এবং অনুষ্ঠানগুলি আমি প্রচন্ডভাবে ইন আনন্দ করি এছাড়াও পালন করা হয় হোলি উৎসব ইত্যাদি